আমার প্রিয় খাবার হচ্ছে ভাত ডাল আলুভাতে আমার এটা খেতে আমি খুবই পছন্দ করি আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না আর বাইরে খেলেও কোনো হোটেলে খেতে পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাইরে হোটেলে খেলে আমি চাউমিনটাই পছন্দ করি না হলে আমার ভাত খুব পছন্দ